আমি বই পড়তে খুবই পছন্দ করি বিভিন্ন ধরনের উপন্যাস এবং বিভিন্ন ঐতিহাসিকদের লেখা বিভিন্ন গল্প আমার পড়তে খুবই ভালো লাগে এছাড়াও দুঃসাহসিক অভিযানের সব গল্পগুলো হয় সেগুলোও পড়তে ভালো লাগে ঐতিহাসিক কাহিনি পড়তে আমার যেহেতু ভালো লাগে তাই বিভিন্ন ঐতিহাসিকদের বইটি আমি পড়তে বেশি পছন্দ করি এবং কোনো কোনো সময়ে আমি ইলেকট্রনিক বইও পড়ি ইলেকট্রনিক বই পড়ার একটা সুবিধে আছে যেটা আমি শুনতে পারলাম এবং শুনলে আমার মনে হয় বেশিক্ষণ মনে থাকে এবং কোথায় কী আছে সেটা আমি পুরোপুরিভাবে জানতে পারি ইলেকট্রনিক বই পড়ার অনেক সুবিধেও আছে যেমন কষ্ট করে বই পড়তে হচ্ছে না শুধু একটু চালিয়ে দিলেই সেটা আমাদের সহজেই কানে আসছে এবং সেটা অনেকক্ষণ মনে থাকছে